হ্যাঁ আমি ট্রেন রানিং বা স্প্রিন্ট ইন্টারভ্যালস করেছি দৌড়ানোর মাধ্যমে আমাদের পেশি খুব শক্ত এবং শক্তিশালী হয়ে ওঠে দৌড়ানোর মাধ্যমে আমাদের শরীরের নানা অঙ্গ তন্ত্রের সক্রিয়তা আরও বৃদ্ধি পায় সাধারণত দৌড়ানোর সময় আমাদের পা এবং হাত এবং পুরো শরীর উভয়ই কার্যকারী করে সাধারণত বেশি করে আমাদের পা যার ফলে আমাদের পায়ের পেশিগুলি খুব শক্ত হয় এবং হাত ও নাড়তে হয় তার ফলে হাতের পেশিগুলাও আরও শক্ত হয় দৌড়ানোর মাধ্যমে আমাদের শরীরের এর নানান রোগের যে আক্রমণ সেগুলাকে প্রতিরোধ করে ইমিউনিটি বেড়ে যায় আমাদের শরীরে দৌড়ানোর মাধ্যমে দৌড়ানোর মাধ্যমে আরও আমাদের শরীরে পেশি এবং মস্তিষ্কে ও শরীরে সব অঙ্গতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি পায় দৌড়ানোর ফলে আমাদের এর অনেক সময় মাথায় যে টেনশেন চাপ সেইগুলা কম হয় দৌড়ানোর মাধ্যমে আমরা নিজেদেরকে কোনো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি দৌড়ানোর ওর মাধ্যমে আমাদের শরীরে অঙ্গতন্ত্রের যেমন সক্রিয়তা বৃদ্ধি পায় তেমনি আমাদের মস্তিষ্কেরও সক্রিয়তা বৃদ্ধি পায়